আমি নিজে কোনোদিনও মাছ ধরিনি কিন্তু মাছ ধরা দেখেছি মাছ ধরতে গেলে দেখেছি ছিপ অথবা জাল ব্যবহার করা হতো আগে কিন্তু এখন যেহেতু আধুনিক হয়েছে তাই ছিপের বদলে হুইল ব্যবহার করা হয় এবং জালেরও অনেক কিছু বিকল্প বেরিয়েছে